ভাষাবিদদের মতে প্রতি তিন কিলোমিটার অন্তর অন্তর ভাষা পরিবর্তন হয় আর ব্যাকরণগতভাবে বাংলা ভাষা সবথেকে কঠিন এই বাংলা ভাষাকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন রকমের পৃথক ভাষা যেমন বাংলা ভাষার থেকেই সৃষ্টি হয়েছে টোটো ভাষার বাংলা ভাষা থেকেই সৃষ্টি হয়েছে সাঁওতালি ভাষার এবং বাংলা ভাষা থেকেই সৃষ্টি হয়েছে রাজবংশী ভাষার তবে সবগুলোই স্বাবলম্বীভাবে নিজস্বতা রয়েছে যদিও এই সমস্ত ভাষার মধ্যে তেমনভাবে কোনো ভাষাই আমার সঠিকভাবে জানা নেই তবে যেটুকু জানা যায় জলপাইগুড়ি জেলার প্রধান উপভাষা হলো রাজবংশী ভাষা সেই রাজবংশী ভাষার সৃষ্টি কোথা থেকে এই মুহূর্তে সেটা বলা না গেলেও যতটুকু জানা গেছে তা হলো এটা কোচ কামতাপুর কামতাপুরের থেকেই বেসিক্যালি এই ভাষাটা বাংলায় এসেছে এবং বাংলার সাথে সেটা ওতপ্রোতোভাবে জড়িয়ে বাংলা ভাষার একটা রূপ নিয়ে নিয়েছে যেমন কোচবিহার কোচবিহার রাজার যেই বংশধরেরা রয়েছে তারা তাদের মূলত এই রাজবংশী ভাষাতেই তারা কথোপকথন করেন যেমন শুধু কোচবিহার নয় নিম্ন অসম জলপাইগুড়ি জেলা মালদা জেলা পর্যন্ত প্রায় সমগ্র উত্তরবঙ্গেই এই রাজবংশী ভাষা চলে আসছে রাজবংশী ভাষার থেকে এত মধুর ভাষা আর কোনো ভাষা তেমনভাবে শোনা যায় না বাংলা ভাষার পরবর্তীতেই জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা মালদা জেলা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সব জেলাগুলোতেই বাংলা ভাষার পরবর্তী মানে চলতি ভাষার পরবর্তী ভাষা হিসেবেই রাজবংশী ভাষাকে প্রাধান্য দাওয়া হয় এই ভাষা আমাদের অত্যন্ত ভালোবাসার ভাষা এবং প্রাণের ভাষা